আমার প্রিয় মুভি হচ্ছে পোতিবাদ যেমন প্রতিবাদ প্রসেনজিতের প্রতিবাদ বইটি খুবই ভালো প্রসেনজিতও খুবই ভালো অভিনয় করে আমারও খুবই প্রসেনজিতের বই আমারও খুবই ভালো লাগে প্রতিবাদ যেমন ধরুন কোনো অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করে প্রসেনজিতের যতগুলো বই আছে মোটামুটি খুস সবগুলাই খুবই ভালো যেমন ধরুন সূর্য সেটাও খুবই ভালো অভিনয় করেছে তারপর শ্বশুরবাড়ি জিন্দাবাদ সেটাতেও খুব ভালো অভিনয় করেছে তারপর আছে ধরুন চ্যালাঞ্জে ওটা দেবের দেবও খুবই ভালো অভিনয় করে ওও ওও খুব ভালো অভিনয় করতে পারে তাপর আছে ধরুন আওয়ারা আওয়ারা জিৎ জিৎও ভালো বাংলা বই খুবই ভালো অভিনয় করে